হ্যাঁ আমি একটা সিটি গোল্ডের দোকান আছে আমার তো দোকানের জন্য কিছু কানের নিয়ে আসি তো কানের যেমন আমি এনেছিলাম কিছু ঝুমকো সিটি গোল্ডের তো সেগুলো দেখা যাচ্ছে কোনোটার মানে ডান্ডা ভাঙা কোনোটার গুঁজি নেই আর মানে কালার কোনোটার কালার চটা আর দেখা যাচ্ছে কিছুটা ওই কাপড়ের তৈরি কানের এনেছিলাম কোনোটা কাপড় ঠিকঠাকভাবে মানে লাগানো নেই বা কোনোটার গুঁজি নেই এরকম ধরনের কিছু